আমি কিছুদিন আগে একটি ফোন কিনেছিলাম ওটি দোকানে যেমন দেখেছিলাম বাড়িতে এসে তার অনেকটাই মিল কম পাচ্ছি যেহেতু দোকানে অনেকটাই লাইট ছিল তাই ক্যামেরা দিয়ে খুব ভালো ফোটো উঠছিল কিন্তু বাড়িতে এসে দেখছি সাধারণ লাইটে যখন ফোটো তুলছি একদমই ভালো আসছে না ফোটো আর ছবিটি অনেক ফেটে ফেটেও যাচ্ছে এবং এটি খুব জলদি গরম হয়ে যাচ্ছে আর চার্জও বেশিক্ষণ থাকছে না বাইরে আমি যদি কোনো কাজে ফোনটিকে নিয়ে যাচ্ছি চার্জ খুব জলদি শেষ হয়ে যাচ্ছে এবং আমাকে বাড়িতে ফিরে আসতে হচ্ছে এর ফলে আমার ফোনের ফোন দিয়ে কাজ করাও সম্ভব হচ্ছে না আমি এই ফোনটি কিনে একদমই সন্তুষ্ট হইনি